আমি আমার গাছপালাগুলি প্রায় নার্সারি থেকে কিনে আনি আর বাড়িতে যেয়ে বাগানে লাগাই বাগানে লাগালে নার্সারির গাছপালা ছোট ছোট লাগালে গাছগুলো খুব ভালো হয় আমি সেই গাছগুলোর খুব যত্ন করি সকালে জল দিই বিকেলে জল দিই গাছগুলো একটু একটু করে বড় হয় বড় হলে ফুল হয় ফুল হলে ফুলের সুগন্ধে মৌমাছিরা চারিদিকে ম ম করে ঘুরে বেড়ায় এবং আমাদের ঘর সুগন্ধে ভরে যায় সেই গাছগুলো তারপরে ফল হয় ফল থেকে আমি তুলে খাই এবং সবাইকে বিলি করি এতে আমাকে খুব ভালো লাগে এবং পাড়াপড়শিদেরকেও দিই তারা খুব প্রশংসা করে